ভারত এখনও উন্নয়নশীল দেশ পুরোপুরি উন্নত দেশ নয় তাই কিছুটা সচেতনতার অভাব রয়েছে মানুষের জন মনের মধ্যে ভারতের জনগণ এখনও পুরোপুরি শিক্ষিত না হওয়ায় পুরোপুরি তারা বিজ্ঞানমনস্ক নয় তাই সমস্ত কিছুর চিকিৎসা তারা এখনও সঠিকভাবে করাতে রাজি নন যেমন বিড়াল বা কামড়ালে বা কুকুর কামড়ালে এখনও তারা চিকিৎসা নিতে চান না এছাড়া সাপে কামড়ালেও কেউ তৎক্ষণাৎ হসপিটালে না নিয়ে গিয়ে ওঝার কাছে ঝাড়ফুঁক করাতে চান এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কুসংস্কার আচ্ছন্ন পরিবেশ জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রেও মানুষ যথেষ্ট সচেতন নয় ফলে ঘটছে জন বিস্ফোরণ এছাড়াও মানুষের মধ্যে রয়েছে বিভিন্ন অন্যান্য ধরনের কুসংস্কার এখনও জন্ডিস কলেরায় মানুষ ঝাড়ফুঁকের উপর বিশ্বাস করেন বা শীতলা মন্দিরে পুজো দিতে যান সঠিক ওষুধ খাওয়ার বদলে এছাড়াও রয়েছে মানুষের আশা কর্মীদের সাথে বিভিন্ন ব্যবহারের পরিচয় আশা কর্মীরা তাদের সঠিকভাবে কাজ করতে পারেন না যথেষ্ট হসপিটাল নেই পরিকাঠামো নেই চিকিৎসা ব্যবস্থা নেই তাদের যথেষ্ট বেড নেই যথেষ্ট ওষুধপত্র সময়ে আসে না তারা তবুও তাদের মতো করে চেষ্টা করেন এবং হসপিটালে তো তারা থাকেন তাছাড়াও মাঝে মাঝে বাড়ি বাড়ি গিয়ে তারা সচেতন করেন এছাড়া পালস পোলিও অভিযান ও অন্যান্য বেশ কিছু সময়ে তারা এসে আমার বাড়ি বাড়ি এসে মানুষকে সচেতন করেন এবং তারা মানুষের উপকার সাধনে সর্বতোভাবে সচেষ্ট হয়ে থাকেন